যে কোনো জাতিকে এগিয়ে নিয়ে যায় তাদের কালচার সংস্কৃতি আমাদের এই বাংলা সংস্কৃতি গোটা ভারত তো দূরের কথা গোটা পৃথিবীতে সমাদৃত আমি মনে করি বিশেষ করে বাঙালিরা যারা নিজের সংস্কৃতির কে গুরুত্ব দেয় না তাদের বাঙালি বলে নিজেদেরকে গর্ব করা উচিত নয় আমি সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে আমি বলি যে যার যেটুকু সামর্থ্য আছে যার যেটুকু প্রতিভা আছে সেটুকু যেন পিছনো নয় তার চেষ্টা যেন সবসময় করে এবং কেউ একটু আবৃতি করলো কেউ একটু গান করলো কেউ একটু নাচ করলো এবার যদি সে ঠিকও না করে আমি বলবো কেউ যেন হাসাহাসি না করে বরঞ্চ তাদেরকে উৎসাহ দিক এই উৎসাহ তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের এই যে কালচার সংস্কৃতি সেটাকে আবহমানকাল ধরে বয়ে নিয়ে যেতে সাহায্য করবে